হ্যালো হ্যাঁ ম্যাম ভালো আছেন আপনি ম্যাম আপনি ওখানে যে কলেজে ভর্তি হয়েছেন আর কি ওখানে সারদামণি যে বাঁকুড়ার যে সারদামণি কলেজ আছে না ওইখানে যে ভর্তি হয়েছেন ওইখানে কত কী ফিজ লাগবে বা সায়েন্সে পড়তে গেলে কত কী টাকা লাগবে বা আর্টসে এই সম্বন্ধে আপনাকে একটু জানার ছিল আর কি

ও ওইখানে কলেজটা খুব ভালো

বলছি ওখানে হোস্টেল বা হোম থাকার মানে সুবিধা আছে না

হুম ওইখান থেকে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হুম হ্যাঁ ও তাহলে ওখানে কোনো আপনার কোনো ফ্রেন্ড ভর্তি হয়েছে না আপনি একাই ভর্তি হয়েছে ও আচ্ছা ঠিক আছে তা আমি ফ্যামিলির সঙ্গে হ্যাঁ জিজ্ঞাসা করব

আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম ওইখানে কি আগে থেকে বুকিং করতে হয় ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে